আমার বাগানে অনেক রকমের ফুল ও ফলের গাছ আমি চাষ করি এই ফুল আমাদের বাগ মন্দিরের বিভিন্ন পূজার কাজে লাগে মালার মালার গাঁথারও কাজে লাগে এবং ফল দিয়ে আমি নানান রকম সমস্যা আমার খাদ্য বা বেশি হলে আবার বাজারে বিক্রিও করতে পারি এবং এই ফুল দিয়ে আমরা আবার নিজের কাজ ছাড়াও বাড়তি যে ফুল হয় আমরা পাশের বাড়ির মন্দিরে বা পাশের বাড়ির লোককে দিয়ে থাকি আর এই ফুল এবং ফল গাছ আমার মানে খুব ভালো লাগে আমি এই জন্যে এই ফুল ও ফলের গাছ লাগা লাগিয়েছি এবং এইটাই আমার খুব মানে ভালো লাগে ওই জন্যে আমি এগুলো ব্যবহার করি